আমার কাছে আমার কাছে একটা ইন্ডাকশান আছে সেই ইন্ডাকশানটা যেভাবে দিয়েছিলো সেই ইন্ডাকশানটা ঠিক মতো কাজ হচ্ছে না বেশিরভাগ সময় খারাপ হয়ে যাচ্ছে